আমি এক প্লেট বিরিয়ানি এবং এক প্লেট চিকেন কষা অর্ডার করেছিলাম কিন্তু তার পরিবর্তে দুটি কুলচা এবং এক প্লেট ছোলার তরকারি এসেছে আপনি এই অর্ডার নিয়ে যান এবং আমার ঠিক অর্ডার আমাকে ডেলিভারি করুন তাড়াতাড়ির মধ্যে